বাগান করার জন্য আমি কোদাল কাস্তে কুড়ুল আর মাটি ঘাস তোলার জন্য একটা হাতের মতন চামর ব্যবহার করি এই সরঞ্জামগুলি ব্যবহার করা হয় বাগান তৈরি করতে গাছে জল দেওয়ার জন্য জলের ব্যবস্থা মাটিতে মাটি তৈরি করার জন্য সার আর পরিপূর্ণ সূর্য বা তাপ পাওয়ার জন্য সূর্যের আলো পরিষ্কারভাবে পাচ্ছে কি না সেই জন্য খোলা জায়গায় বাগানটা তৈরি করতে হবে যাতে আলো জল এবং বাতাস সমস্ত কিছুই সমপরিমাণভাবে পায় তা না হলে বাগান সুন্দর হবে না গাছ যদি চারপাশে থাকে বা রোদ ঠিকঠাক মতো গাছে না পায় তাহলে গাছটা ঠিক ঠিকভাবে ফলও দেবে না আর ফুলও হবে না গাছটা সতেজ ছেড়ে মরে যাবে এই জন্য বাগানটা হওয়ার জন্য সুন্দর মাটি আলো বাতাস এবং তার সঙ্গে সঙ্গে পরিচর্যাটাও খুব ভালোভাবে দরকার